হ্যাঁ আমি গুগল ম্যাপ ব্যবহার করেছি যখন আমি কোনো গাড়িতে করে যদি দূরে কোথাও যাই সেক্ষেত্রে আমি গুগল ম্যাপ আমি প্রায় সময় ব্যবহার করে থাকি এবং এটি আমাকে সঠিকভাবে রাস্তা দেখিয়েছে এবং আমি এই যে গুগল ম্যাপ থাকার কারণে কোনো ভুল রাস্তায় যাচ্ছি কি যাচ্ছি না বা আমি সঠিক রাস্তায় যাচ্ছি কি না সেটা আমি ঠিকভাবে বুঝতে পারি তো এটা আমার পক্ষে আমি মনে করি অবশ্যই এটা খুবই একটা ভালো জিনিস এবং এটা অবশ্যই সঠিক জিনিস কিন্তু আমি আবার অনেকের কাছে শুনেছি যে তারা গুগল ম্যাপ করে কোথাও যদি যাওয়ার দরকার হয় বা সেক্ষেত্রে তারা ঠিকঠাকভাবে তাদের নাকি কাজ করেনি কিন্তু এটা খুবই কম হয়তো তারা ঠিকঠাকভাবে সেটা ব্যবহার করতে পারেনি কিন্তু আমার মতে এবং আমার মতো আরও যারা আছে কোথাও যদি কিছু না বুঝতে পারে বা দূরে কোথাও যেতে হলে বা কোনো কিছু কোনো একটা লোকেশন যদি সেখান থেকে দেওয়া হয় গুগল ম্যাপ ধরে যাওয়াটা খুবই সহজ এবং এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে যদি কেউ ব্যবহার করতে জানে এবং সঠিকভাবে যদি ব্যবহার করতে জানে অবশ্যই তারা উপকৃত হবে